সাইকেল বাইক স্কুটি টাটা সুমো মারুতি লরি বাস দ্বি চক্র যান ত্রীচক্রযান রিক্সা ভ্যান গরু গাড়ি ঘোড়ার গাড়ি ঠেলা গাড়ি মোটর গাড়ি মোটর সাইকেল গ্যাস চালিত অটোরিক্শা জিপ গাড়ি যাত্রীবাহী গাড়ি দোতলা বাস ভাড়া চালিত গাড়ি রোগী বহনকারী গাড়ি ঘোড়ার গাড়ি রেল গাড়ি মালবাহী গাড়ি তেলবহনকারী গাড়ি অগ্নি নির্বাপক গাড়ি কলের লাঙল যুদ্ধযান রোড রোলার বুলডোজার ট্রাক মিক্সার ভ্যালা নৌকা যান্ত্রিক নৌজান জাহাজ যানবাহন পারাপাদের গাড়ি খেয়া নৌকা নৌজান স্পিড বোর্ড যান্ত্রিক নৌকা যুদ্ধ বিমান জেট বিমান হেলিকপ্টার রকেট ডুবো জাহাজ পেট্রোলিয়ামবাহী জাহাজ